ভবিষ্যৎ প্রজন্মের জন্য কৃষি বিষয়ে আমার পরামর্শ হলো যদি ভালো করে কৃষিকাজ করা যায় তাতে অনেক উন্নতি করা হ করা যায় কারণ কৃষিকাজ ঠিক মতো করলে অনেক অর্থ উপার্জন করা যায় আলু চাষ বা ধান চাষ ভালোভাবে যদি করা যায় আলুতেও অনেক অর্থ উপার্জন করা যায় ধান চাষেও করা যায় আলু চাষ করে আলু ব্যবসায়ীও হতে পারা যায় আর ধান চাষ করে ধানেরও ব্যবসায়ী হওয়া যায় যদি কোনো চাকরি বাকরি না পায় সেক্ষেত্রে ভালোভাবে কৃষিকাজ করে বড়ো আলু ব্যবসায়ীও হতে পারবে কিম্বা বড়ো ধানের ব্যবসাদারও হতে পারবে ওই জন্য ভবিষ্যৎ প্রজন্মকে বলা যে তোমরা যদি চাকরি বাকরি না পাও তাহলে কৃষির উপর নির্ভর করতে পারো ব্যবসা করার জন্য কিম্বা সবজিও ভালোভাবে ব্যবসা করা যায় তার জন্য কৃষিকাজটা ভালোভাবে শিখতে হবে